আমার বাড়িতে টয়লেট আছে যখন টয়লেট ছিল না তখন বাড়ির বাইরে টয়লেট করতে যেতে হত তাতে নানারকম সমস্যা হত যেমন বর্ষাকালে সাপের ভয় সবসময় বৃষ্টি পড়া ইত্যাদি এখন টয়লেট থাকার ফলে সেসব সমস্যা আর নেই এছাড়া বাড়ির বয়স্ক মানুষদের রাতে যখন টয়লেট যেতেন পড়ে যাওয়ার ভয় ছিল ধরে নিয়ে যাওয়ার সমস্যা ছিল এখন সেইসব ভয় একেবারেই নেই